মা বলছি কি মনসা পুজোর উপোস রেখেছি তো তা কী কী নিয়ম আছে একটু বলুন না ও আর এমনি পুজোর ব্যাপারে মানে কী কী লাগবে পুজোর জিনিস কী কী লাগবে হ্যাঁ ও বলছি আপনি কি উপোস করেছেন না কি পুজো করবেন তো ঠিক আছে একসঙ্গে তাহলে যাবো ক্ষনে পুজো দিতে তা রাত্রে কী খাওয়া দাওয়া করবেন মানে ভাত খাবেন না রুটি তরকারি খাবেন নিরামিষ তো ব্যাপার আছে রাত্রে ভাত করতে হবে তো আপনার ছেলের জন্য কী করবো ও বলছি মা ভাত তো খায় না তেমন তাহলে রুটি করবো খুনি ও ঠিক আছে তা আপনার ছেলে কখন আসবে সেটা তো বলে যায় নি আজকে আর ফোন করছি ফোন তো সুইচ অফ বলছে আপনাকে কিছু বলে গিয়েছে ও ঠিক আছে আসলে তাহলে গরম গরম তাহলে রুটিটা করবো ক্ষনে আর বলছি শ্বশুরমশাই কখন আসবেন

ঠিক আছে মা গ্যাসে ভাত বসানো আছে তো আমি চলে যাচ্ছি